আমাকে একজন আমার প্রতিবেশী নিয়ে গিয়েছিল ভেলোরে ডাক্তার দেখানোর জন্য তো উনি তো হিন্দিটা বোঝেন না বা বলতেও পারেন না ও আমাকে সহযোগিতা করার জন্যই নিয়ে যাওয়া হয়েছিল আমি ডক্টরসদের সঙ্গে কথা বলি এবং তার যে কী কী সমস্যা ছিল শারীরিক সমস্যা বা ডক্টরসও কী কীভাবে কী কী প্রক্রিয়ায় তার চিকিৎসা করাতে হবে কী কী টেস্ট করাতে হবে সেইগুলো আমাকে ডক্টর বলেছিলেন এবং আমি সেগুলো সেই পেশেন্টকে আমার প্রতিবেশীকে বুঝিয়েছিলাম এবং সেখান থেকে ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছিলাম এই অভিজ্ঞতাটুকুই আর আমার ভালোও লেগেছে যে আমি কাউকে সহযোগিতা করতে পেরেছি এবং আমার প্রতিবেশীও আমাকে বাহবা দিয়েছে এবং পরবর্তীতে আরও আমার অনেককেই আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন